হ্যাঁ বলুন হ্যাঁ শুনলাম তো পাড়াতেই তো শুনলাম হচ্ছে হ্যাঁ এইটা এইটা হবে হচ্ছে মে মাসে দোসরা মে অনুষ্ঠানটা হবে হ্যাঁ দোসরা মে

হুম হ্যাঁ যাবো এতো সামনে হলে কি ভালো হবে বলো এতো সামনে হচ্ছে ভালোভাবে হচ্ছে সব আনন্দ হবে যাবো না না হ্যাঁ ও কতদিন বাদে অনুষ্ঠান হচ্ছে যাবো

হ্যাঁ শুনলাম তো হ্যাঁ তিনদিন ধরে হবে হরিনামটা আমিও ছুটি নিলাম ওইখান থেকে যে যাবো পয়লাতে চলে যাব আগের দিনই যাচ্ছি আগের দিনই যাব হ্যাঁ এগুলো সব মনে পড়ে সব নিয়ে হ্যাঁ তবে

ওদের দলটা আমি ঠিক জানি না সামনে আছে মনে হয় ওই দলটাই নিয়েছে ওটাই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই কতদিন বাদে হচ্ছে হ্যাঁ দশ বছর বাদে হচ্ছে তো এটা শুনলাম

হ্যাঁ তিনদিন ধরে হবে অনুষ্ঠান হুম সবাই আসবে আত্মীয়স্বজন পরিজন সব আসবে হুম ওই সময়তেই সবাই আসবে হুম মাইক টাইক সব আনন্দ সব হবে খাওয়াদাওয়া ওইখানেই সব মন্দিরেই তিনদিন ধরে খাওয়াটা এখানেই হবে তৈরি ভোগটা হয় তিনদিন ধরে নিরামিষ ঠাকুরের হ্যাঁ সামনের পুকুরটাতে ঘট ডোবাতে যায় ওই বড়ো পুকুরটাতেই

হ্যাঁ এখন থেকেই সব এসছে সব ব্রাহ্মণ টাম্মন সব হুম হ্যাঁ ওই চ্যাটার্জি ব্রাহ্মণ ওইটাই তো করে উনি করে

ওনারই তো মন্দিরটা ওইটা ওইটা হ্যাঁ যাব তুমি তাহলে কবে আসছ হ্যাঁ ভালোই হলো অনেকদিন দেখা হয়নি ওই সময় দেখা হবে হুম হুম হ্যাঁ রাখো